পশ্চিমবঙ্গে আমাদের প্রচুর জনপ্রিয় পর্যটন আকর্ষণ আছে আমাদের পূর্ব বর্ধমানেই আছে সর্বমঙ্গলা মন্দির বিভিন্ন এবং কালীঘাট মন্দির বেলুর মঠ আরও অনেক কিছু তার মধ্যে দর্শনীয় স্থানের মধ্যে শান্তিনিকেতন আছে আমাদের রবি ঠাকুর প্রাণের ঠাকুর বিশ্বকবির জায়গা শান্তিনিকেতন সেখানে তো আবার এখন সোনাঝুড়ির হাট খুবই নাম করেছে প্রত্যেকেই শীতকালে প্রতিদিন সেই হাট বসছে আমরা যাই অনেকেই যাচ্ছে গাড়ি করে করে সেখানে বাউলের সঙ্গে নাচ আদিবাসী নাচ এবং বিভিন্ন হাতের হস্ত শিল্প কিন্তু সেখানে পসার নিয়ে সমস্ত শিল্পীরা সেখানে বসে থাকেন এবং আমরা যদি সেখানে গিয়ে সেই শিল্পীদের হাতের করা কাজ যদি আমরা নিতে পারি তাহলে তাদেরও কিন্তু সেই কাজ আমাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পরবে এবং তারাও তাদের কাজ করা তাদের জীবিকা নির্বাহ করতে পারবে বিভিন্ন যে বিভিন্ন জায়গাতে যে সবং আমার মেয়ে একবার মেদনীপুর জেলার সবংয়ের প্রত্যন্ত গ্রামে একটি তাদের কলেজ থেকে সাত দিনের ইয়ে সাত দিনের একটা কর্মসূচীতে গিয়েছিল সেখানে সে গিয়ে দেখেছিল তারা কি কষ্ট করে ঘাস থেকে তারা কি করে সাবাই ঘাস থেকে কি করে তারা বিভিন্ন জিনিস তৈরি করে সেই সেই শিল্পগুলোকে সেই হস্ত শিল্পগুলোকে যদি আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমরা যদি সাধারন মানুষ যদি সেইগুলোকে আমরা তুলে আনতে পারি সেই শিল্পীদেরকে যদি উৎসাহ দিতে পারি সেখানে তাদের কাজকে যদি ভারতবর্ষ তথা বিস্বের জায়গা দরবারে ছড়িয়ে দিতে পারি তবেই তো আমাদের সংস্কৃতি বজায় থাকবে তবেই তো আমাদের বাংলার মান বাংলার সংস্কৃতি বজায় থাকবে এবং আমরা এগিয়ে চলব আমাদের সংস্কৃতিকে নিয়ে